হ্যাঁ মাছ ধরার সম্পর্কে যদি আকর্ষণীয় জিনিস বলতে চান তাহালে হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার হলো যে এখানে যদি মাছ ধরতে যাওয়া হয় এবং প্রথমত জ্যান্ত অনেক কিছু মাছ রয়েছে যেগুলো সাধারণভাবে পাওয়া যায় না বাজারে যেমন ধরুন আমরা যদি বলি যে সামদ্রিক মাছ ভোলা মাছ ইলিশ মাছ সব থেকে আকর্ষণীয় সমস্ত মানুষ যেটাকে ফেভার করে সেই জিনিসগুলো জ্যান্ত দেখতে পাওয়া যায় যেমন আমার ক্ষেত্রে আমি নিজেও দেখেছি এমন কি এমন একটা সামদ্রিক কাঁকড়া দেখেছি যেটা মার বাজারে বিক্রি হয় যার দাম অনেক কিন্তু সেটা জীবিত অবস্থায় খুব কম লোকই দেখেছে বলে আমার মনে হয় তা সেই কাঁকড়াটাকে দেখে খুবই ভালো লেগেছিলো আমার ক্ষেত্রে আর যদি বলেন যে সাধারণ পেশার থেকে কীভাবে আলাদা সাধারণ পেশা হলো সেখানে কোনো জীবনে রিস্ক থাকে না কিন্তু এ ক্ষেত্রে দেখা যায় যে রিস্ক রয়েছে কারণ ধরুন মাঝ নদীতে রয়েছে তা সে ক্ষেত্রে ঝড়ের ক্ষেত্রে একটা বিপর্যয় ঘটতেই পারে আবার যদি বলা হয় যেমন যারা ধরুন সুন্দরবনে মাছ ধরতে যাচ্ছে বা কাঁকড়া ধরতে যারা যাচ্ছে যাদের পেশা তাদের ক্ষেত্রে কী তাদের ক্ষেত্রে তাদের না গেলে চলবে না সে তাদের মাছ কাঁকড়া এগুলোই তো তাদের জীবিকা অর্জনের উপায় অথচ দেখুন কতো মানুষ প্রত্যেক বছরে পেপারে তো আমরা দেখেই থাকি যে কতো মানুষ বাঘের খপ্পরে পড়ে মারা যাচ্ছে কিন্তু তাদের জীবিকা হিসেবে তো তারা সেইটাকে বেছে নিতে বাধ্য হয়েছে